প্রথমত আমি আমার বাড়ির পাশের একটি ফাঁকা জায়গাতে বাগান তৈরি করব সেইখানে যদি পরিষ্কার অপরিষ্কার থাকে সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করব পরিষ্কার করে বাজার থেকে কিছু ফুলের গাছ কিংবা শাক সবজির চারা বা ফলের ফল গাছের চারা কিনে আনব এবং সেখানে রোপণ করব এবং এগুলি যাতে ভালোভাবে রোপণ করার জন্য আমি তার চারপাশে সুন্দরভাবে একটা বেড়া দিয়ে দেব যাতে কোনো ছাগল বা গরু গাছগুলিকে খেয়ে নষ্ট করতে না পারে এবং সুন্দরভাবে গাছগুলোকে সারি সারি দিয়ে সাজিয়ে রোপণ করব এবং সেইখানে প্রতিদিন জল দোবো এবং প্রতিদিন দেখব যে গাছগুলো যাতে খুব ভালো মতো বেড়ে ওঠে এবং সূর্যের আলো যাতে পায় সেরকম একটা জায়গা দেখে করব যাতে সূর্যের আলো পেয়ে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে এবং বাগানটাকে সুন্দরভাব কিছুদিন ছাড়া ছাড়া সুন্দরভাবে পরিষ্কার করব এর ফলে কি হবে না আমাদের বাগানটার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ফুল গাছগুলিকে এবং বাজার থেকে আরো কিছু ফুল গাছ নিয়ে এসে বাগানটাতে রোপণ করব এবং মাঝে মাঝে কিছু সবজির গাছও আমরা রোপণ করব এর ফলে আমাদের সবজিগুলি বাড়িতেও খাওয়া যেতে পারে এবং চাইলে আমি বিক্রিও করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারি এইভাবে আমি আমার বাগানটিকে সুন্দরভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে বাগানটিকে তৈরি করব